আজকাল বয়স্ক ও দৃষ্টিহীন হীন প্রতিবন্ধীদের পাঠ্য থেকে কথা অনুবাদে সাহায্য করেছে প্রযুক্তি এটা আমি মনে করি তার কারণ আমাদের মতো বেশি বয়স্ক মানুষরা তারা কীভাবে সন্ধ্যার সময়টা বিশেষ করে কাটাবে সেটা তাদের একটা সত্যি সারাদিন কাজ করার পর হয় তারা ঘুমিয়ে পড়ত নয় বসে বসে কোনো চিন্তা করে যেটা তাদের শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াত কিন্তু আজকাল প্রযুক্তির যুগে টিভি থাকায় বা তার ছেলেদের কম্পিউটার থাকায় বাড়িতে ইন সিরিয়াল বা যাত্রা বা কোনো বই বা কীর্তন ইত্যাদি দেখে বয়স্ক মানুষরা সময় অতিবাহিত করছেন এবং দৃষ্টিহীন মানুষরা প্রযুক্তির যুগে গান শুনে বা কানে কিছু শুনছেন শুনে আনন্দ উপভোগ করছে এর ফলে আমি মনে করি দৃষ্টিহীন প্রতিবন্ধীদের পাঠ্য থেকে কথা অনুবাদে প্রযুক্তি বিশেষভাবে সাহায্য করেছে